কিছু পদবীর নাম হলো রায় পাল দত্ত দে বিশ্বাস দাস এবং চৌধুরী সরকার সেন দাশগুপ্ত এবং সেনগুপ্ত রায়চৌধুরী ব্যানার্জি চ্যাটার্জি কর্মকার প্রসাদ পাচোয়ান আর সাহা ধর সূত্রধর কুমার যাদব বর্মন গাঙ্গুলি বাগচি ও সিংহ সিনহা গুহ সিং শীল এই বাঙালি আর একটা দিন